জীবনে আমার কাজ বা ইস্কুলের সাথে সাথে নিজের গানের ভারসাম্য বজায় রাখতে পারবো যেমন ইস্কুলে পড়ার ফাঁকে নিজের গানের রেওয়াজ করে নেব কাজের ফাঁকে নিজের গানের রেওয়াজ করে নেব প্রয়োজন পড়লে গার্গেল করবো সময়ে নিজেকে সময় দিব গানের প্রতি এবং ইস্কুলের যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি আমার গানকে তুলে ধরবো বিভিন্নরকম অনুষ্ঠানে গানের রেওয়াজ দেব সাথে কাজের ফাঁকে নিজের গান করবো অন্যকে গান শোনাবো যাতে আমার গানের ভারসাম্য বজায় থাকে এবং পরবর্তী ক্ষেত্রে আমি যাতে আরো সুন্দরভাবে গান করতে পারি সেটা আমি আমার ভাবনায় রাখবো